হ্যালো হ্যাঁ বলুন এগ রোল তারপর হচ্ছে চিকেন পকোড়া চিকেন এগুলো এগুলো পাবেন আমাদের স্টল থেকে এখন তো এখন তো না সেটা এখন পরিস্থিতিটা দেখতে পারছেন তো সব কিছুতে দাম বাড়ছে প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে কিন্তু মান কমে যাচ্ছে কারণ এখন শুধু এগ রোল বলে নয় এখন আপনি দেখুন দেখুন সবজি যে কোনো সবজি খেয়ে দেখুন সবজির স্বাদ নষ্ট হয়ে যাচ্ছে অতিরিক্ত ইয়ের ফলে তারপর এখন দাম বাড়ছে সেই জন্য তো দাম বৃদ্ধি বাড়াতে হচ্ছে সমস্ত মশলা তো ঠিক মতো দিতে পারছি না তবু যতোটা আমাদের সাধ্যের মধ্যে করার ততটুকু করার চেষ্টা করছি না না অবশ্যই বলা দরকার কাস্টোমাররা যদি আমাদেরকে ভুলটা না ধরিয়ে দেয় তখন আমরা সংশোধন করবো কি করে অবশ্যই বলাটা দরকার হ্যাঁ হ্যাঁ যথেষ্ট চেষ্টা করবো ভালো করে আমরা আমাদের সাধ্য মতো ভালো করার চেষ্টা করবো হুম ঠিক আছে কাটলেট চল্লিশ টাকা প্লেট আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ আবার ফোন করবেন